ভারত উদ্যোক্তাদের জন্য একটি প্রকাশমান যুগ অনুভব করছে কারণ ভারত আজকাল অনেকটা উন্নত হয়েছে আমাদের কারণ আজকাল আগে কৃষকরা সব চাষবাসীরা চাষবাস নিয়েই তারা কিন্তু পড়ে থাকতেন কিন্তু এখন আর সেটা হচ্ছে না এখন তেনারা ব্যবসার দিকে এগিয়েছেন তারা ব্যবসাতেই সমর্থন করছেন সবাই মিলে কি হ্যাঁ জমি জায়গা আছে এখনও কৃষকদের জমি জায়গা আছে ওনারা জমিতে যেমনভাবে লাগান ফসল ফলান খান সেটা ঠিক আছে কিন্তু ব্যবসাটাকেও কিন্তু তারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাই ভারত আমাদের অনেকটা প্রযুক্তিমান হয়েছে প্রযুক্তিকর আমাদের হয়েছে ভারত আজ ভারত আছে বলেই আমরা আছি সরকার এই ব্যবসাটাকে কিন্তু আমাদের অনেক কিছুভাবে সাহায্য করেছে কারণ যখন আমাদের কাছে কোনো ব্যবসা করতে গেলে টাকা পয়সা থাকে না তখন আমরা কী করি ব্যাংকের মাধ্যমে যাই সরকারের কাছে যেয়ে আমরা নিবেদন করি আমাকে লোন দেওয়া হোক আমাকে লোন দেয়া হোক যাতে আমি আমার এই ছোট্টো ব্যবসা থেকে অনেক বড়ো করতে পারি একটু বড়ো করলে আমার সংসারও চলবে ব্যবসাও চলবে আমার সব দিক থেকেই হবে আমি আস্তে আস্তে টাকাটা আপনাদেরকে শোধ করে দেবো সেই রকম কাগজে দরখাস্ত লেখে আমরা সই সাক্ষতও করি সরকারের কাছে আমরা কিন্তু নিবেদন পাঠাই আজ সরকার আছে বলেই কিনা আমরা বেঁচে আছি আমরা নতুন যুগে হাঁটচি আমাদের যেন চোখ খুলে গেছে এই ব্যবসা করে ব্যবসায় আমাদেরকে সরকার অনেকভাবে সাহায্য করেছে এই লোনের ব্যাপারে সাহায্য করেছে তাই আজকে সবাই ব্যবসাটাকেই ভালো উদ্দেশ্য ভেবে এগিয়ে চলছে